হ্যালো ম্যাম হ্যালো বলছি ম্যাম আপনি কি দর্জির কাজ করেন আমার একটা জামা বানানোর দরকার ছিলো তো পারবেন কি আপনি এক সপ্তার মধ্যে বানিয়ে দিতে

আমি কবে যাবো আচ্ছা ম্যাম বলছি একটা নয় কিন্তু আমার আমার এবং আমার দুই মেয়েরও জামা বানাতে হবে এক সাথে তিনটে আচ্ছা আমার ওই বিশেষ করে আমারটা আম ব্লাউজটা দেরি হয় হবে কিন্তু আমার ওই ছোটো মেয়েরটা একটু তাড়াতাড়ি দিলেই হবে ও যেহেতু এক সপ্তাহ পরে ওর স্কুল খুলে যাবে তো আপনার দোকান কখন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তিনটে আমার তো বাড়িতে কাজ সেরে বেরতেই তো চারটে বাজবে ম্যাম আপনি আমার জন্যে আর ঘন্টা খানেক ওয়েট করে যেতে পারবেন কি কালকে ঠিক আছে ওকে ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে